প্রথমত আমি সাঁতার কাটতে খুব ভালোবাসি ছোটোবেলা থেকেই আমার সাঁতার কাটার খুব ইচ্ছা আমি সাঁতার কাটতে খুবই ভালোবাসি পুকুরে আমি ছোটোবেলায় অনেকক্ষণ ধরে সাঁতার কাটতাম মা ডেকে ঘরে ডেকে নিয়ে আসতো মানে পুকুরে নামলে আমি ওঠার নাম নিতাম না কারণ সাঁতারের প্রতি আমার একটা ভালোবাসা আছে আর সাঁতার কাটতে আমি অনুপ্রেরিত হয়েছি যে আমার ঘর থেকে আমাকে না সবাই উৎসাহ দেয় আমার বাবা খুবই সাহায্য করে আমাকে বলতো যে একটু সাঁতার কাটুক শরীরটা ভালো থাকবে এই অ্যাকচুয়ালি সাঁতার কাটলে শরীর ভালো থাকে শরীর মন দুটোই ভালো থাকে তাও আমার বাবা অনু মা বলতো যে না সাঁতার কাটতে গেলে পুকুরে যদি কিছু হয়ে যায় আমার বাবা কিন্তু তাও আমার বাবা শুনতো না আমার বাবা আমাকে সাঁতার কাটতে আরও অনুপ্রাণিত করতো আমার বাবাই আমাকে সাঁতার কাটা শিখিয়েছিল ই আমাকে বলতো যে সাঁতার কাটলে শরীর ও মন দুটোই ভালো থাকে আর সাঁতার কাটা শরীরের পক্ষে খুবই উপকারী এইভাবেই আমি সাঁতার কাটতাম কাটি অনুপ্রাণিত হয়েছি আর এই যে সাঁতার কাটার সময় শরীরটা আর সাঁতার কাটার আগে অবশ্যই শরীরটা একটু স্ট্রেচিং করে নেবেন আর বেশি সাঁতার কাটতে আপনার যদি আর সাঁতার কাটার সময় শরীরে সব সময় হাত পা দুটি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা উচিত আর সাঁতার কাটার আগে বেশি ভারী খাবার খাওয়া উচিত নয় নাহলে সাঁতার কাটতে আপনার খুবই অসুবিধা হবে আর আমার বাবাই আমাকে সাঁতার কাটা শিখিয়েছিলো আর সাঁতার কাটা খুব ভালো শরীরের পক্ষে